আমরা ঠিক জানি না তেমন বড়ো বড়ো মাছ কেমন বিক্রি হয় ঠিক মতন আমরা জানি না কী কী বড়ো বড়ো মাছ পাওয়া যায় তাও আমরা শুনলাম যে জেলেরা ডলাই করে মাছ ধরতে নদতে যায় নদীতে গিয়ে বড়ো বড়ো মাছ ধরে ছোটো ছোটো মাছ কোনো আলাদা করে বড়ো বড়ো মাছ কোনো আলাদা করে করে নিয়েছে মাছ বাজারে নিয়ে যায় সেসব দামে ছোটো ছোটো মাছ যেমন ছোটো ছোটো দাম বড়ো মাছে বড়ো দাম নিয়ে বিক্রি করে আবার কি যে বড়ো বড়ো হোটেল আছে এসব হোটেলে সেসব মাছ বড়ো বড়ো মাছ বিক্রি করে আবার কেউ অনলাইনে অর্ডার করছে যে আমার মাছ লাগবে সেসব অনলাইনে আবার দিয়ে দেয় আবার বিভিন্ন জায়গায় সেসব মাছ দিয়ে দেয় এই জন্য আবার মাছগুলো নিয়ে আবার আসে পরের দিন জেলেরা মাছ ধরে সেই সব মাছগুলো নিয়ে ফের বিক্রি করে কোথায় কলকাতায়ায় হাওড়া জেলায় এইসব বড়ো বড়ো মাছ ইলিশ মাছ পম্ফ্রেট মাছ এইসব বড়ো বড়ো মাছ বড়ো বাজারে এইসব ভালো দামে বিক্রি করে এসব বিক্রি করে তারা নিজেদের সংসার বা নিজেদের অসুবিধা সব কিছু মেটায় সুবিধা অসুবিধা মানুষের থাকতে পারে তারা ওই সব জেলেরা মাছ ধরে নিজেদের সংসার চালাচ্ছে অসুখ সুস্থ করছে সব কিছু তারা ওই জেলেরা মাছ ধরেই সমস্যার সমাধান করছে